চারু ও কারু শিল্প উৎপাদনে পরিবেশকে স্থিতি রাখার জন্য আমার এলাকা আসানসোলে বিভিন্নরকম উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন রকম পরিবেশগত বান্ধব উপকরণ ব্যবহার করা হয় আমরা বিভিন্ন রকম প্লাস্টিকের জিনিস ত্যাগ করে কাগজের জিনিস ব্যবহার করা শুরু করেছি আমাদের এরিয়ায় যাতে আমাদের পরিবেশ আরো দূষণমুক্ত থাকতে পারে